আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত তারই একটা শ্লোক বলছি

আমি এই শ্লোকটা আমি করলাম এটা আমার অনুকূল ঠাকুরের শ্লোক এটা আমার নিজের পছন্দের মতন শ্লোক এই দীক্ষিত অনেকে হয়েছে আমি এতে এই দীক্ষিততে আমি আনন্দ পেয়েছি অনেক লোককে আমি দীক্ষিত দিয়েছি তারাও খুব আনন্দ সুখ ভোগ করে তাদের কোনো সুখ জ্বালা অসুখ অসুখ হয় না এই ঠাকুরের স্থির দয়াতেই তারা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি